আমার গ্রামের অধিকাংশ ছেলে বা যুবকরা কলকাতাতে কাজে যায় আমাদের এখান থেকে কলকাতা অনেক কাছে তাই কলকাতাতে অধিকাংশ ছেলে কাজে যায় কিছু কিছু ছেলেরা আবার বাইরেও কাজে যায় যেমন চেন্নাই মুম্বাই কেরালা ব্যাঙ্গালোর এইসব দিকেও অনেকে কাজ করে আমাদের এখান থেকে কলকাতা কাছে তাই কলকাতাতে অধিকাংশ ছেলেরাই কাজ করে কলকাতা যেতে গেলে আমাদের এখান দিয়ে সময় লাগে এক ডেড় ঘন্টা কলকাতাতে গিয়েও কিছু কিছু কিছু ছেলেরা যেমন রঙের কাজ করে রাজমিস্ত্রিরির কাজ করে পাথরের কাজ করে আবার কেউ কেউ প্রাইভেট কোনো কম্পানিতেও কাজ করে আবার অনেকেই আছে সরকার সরকারি চাকরি করে অনেক অনেক ছেলেই আছে বাড়িতে বসে নিজেরা বে নিজেরা ব্যবসা করে অনেকেই আছে নিজেরা চাষবাসও করে